আমি আগের সাপ্তাহে একটি পুমার জুতো কিনেছিলাম সেই কেডসটি সেই জুতোটা ছিলো কেডস এবং সেই কেডসটি খুবই ভালো সেটি পরতে পায়ে খুব আরাম হয় এবং ওটা পরে যদি আমি হাঁটি তাহলে আমার খুব আরাম লাগে এবং কষ্ট হয় না অনেকটা দূর অব্দি এই জুতোটা পরে হাঁটা যায় দ্বিতীয়ত এর রঙটা খুবই সুন্দর এর রঙটা আমার পছন্দের একটা রঙ নীল রঙ তো এইগুলোই হচ্ছে যে সুবিধে এবং আমি খুব উপকৃত হয়েছি এই জিনিসটি গ্রহণ করে